হ্যাঁ আমি অনেকবারই লাইব্রেরিতে গিয়েছি আমার বাড়িতে একটি ছোটো লাইব্রেরি আছে সেটা লাইব্রেরি বলা যায় না আমার বাড়িতেই একটি ছোটো রুম যেখানে টি কাঁচ লাগানো র্যাক রয়েছে ছোটো ছোটো কয়েকটা যেগুলোতে অনেকগুলো বই ভরা রয়েছে আমি ছোটো থেকেই আমার পছন্দের কোনো বই পেলে সেগুলো সংগ্রহ করতাম যেগুলো আমার লাইব্রেরিতে রাখা আছে এমনকি স্কুলে প্রতি বছর একটি করে ম্যাগাজিন প্রকাশ হতো সেই ম্যাগাজিনগুলোও আমি সংগ্রহ করে রাখতাম যেগুলি আমার লাইব্রেরিতে এখনও আছে প্রতি বছর জন্মদিনে কিছু কিছু উপহারও পেতাম সেই বইগুলোও আমার লাইব্রেরিতে রাখা রয়েছে যেখানে রয়েছে শরৎচন্দ্রের দেবদাস কাজী নজরুলের সঞ্চিতা এমন অনেক বই রয়েছে ভবিষ্যতে আমার একটা বড়ো লাইব্রেরি বানানোর ইচ্ছে রয়েছে আমার এই ছোট্ট লাইব্রেরিটাকে বিশাল আকারে পরিণত করার স্বপ্ন রয়েছে এর জন্য আমি একটু একটু করে চেষ্টা করে চলেছি যাতে আমার এই ছোট্ট লাইব্রেরিটা একদিন সত্যিকারের লাইব্রেরিতে পরিণত হয় আমার ঘরের মধ্যে থাকায় ছোট্ট একটা রুম একদিন যেন লাইব্রেরি আকার নেয় এটা আমার একটা স্বপ্ন আমার একটা ইচ্ছা আমি আমার এই ইচ্ছা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছি ভবিষ্যতে করবো